ইডেন গার্ডেন অবস্থান কলকাতায় খেলাধূলা ক্রিকেট বসার ক্ষমতা প্রায় ষাট হাজার সল্টলেক স্টেডিয়াম অবস্থান কলকাতা খেলাধূলা ফুটবল বসার ক্ষমতা প্রায় আশি হাজার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম অবস্থান সিকিমের গ্যাংটক খেলাধূলা ফুটবল বসার ক্ষমতা বাইশ হাজার বিএসএস মাঠ অবস্থান কলকাতা খেলাধূলা ক্রিকেট ও অন্যান্য বসার ক্ষমতা প্রায় দশ হাজার ময়দান অবস্থান কলকাতা খেলাধূলা ক্রিকেট ফুটবল হকি বসার ক্ষমতা ব্যাপক মাঠ হিসাবে ব্যবহৃত হয় এই ভেন্যুগুলি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করে